হ্যালো হ্যাঁ ম্যাম আমি ডিজি টেলিকম থেকে কথা বলছি আপনি এনকোয়ারি করে ছিলেন আচ্ছা আপনার কোনও কী ব্র্যান্ড চুজ করা আছে আচ্ছা আপনার একটু মানে কীরকম বাজেটের মধ্যে কী ফোন লাগবে কেমন টাইপের একটু বললে ভালো হয় কে থার্টি কের মধ্যে তো ম্যাম অনেক ভালো ভালো ফোন আছে আপনি ওয়ান প্লাস তো অবশ্যই যেতে পারেন তাছাড়াও আপনি ভিভোর অনেকরকম ফোন পেয়ে যাবেন এখন ভিভোর আপনার ভিভো ভি টোয়েন্টি সেভেনটা খুব বেশিই চলছে এবং ওটার ফিচার্সও অনেক ভালো যদি আপনি বলেন আমি সেটা নিয়ে আপনাকে আমি বলতে পারি হ্যাঁ ক্যামেরা কোয়ালিটি তো খুবই ভালো তবে আপনাকে বিশেষভাবে এ করার জন্য শপে একবার ভিজিট করতে হবে আচ্ছা আপনার কি আগের কোনও পুরনো ফোন আছে যেটা আপনি এক্সচেঞ্জ করবেন

ওকে আচ্ছা ভিভো ভি টোয়েন্টি সেভেন যেটা আছে সেটা আপনার আন্ডার থার্টি থাউজেন্ডের মধ্যেই চলে আসবে বা আপনি ভিভো টোয়েন্টি সেভেন প্রোটা নিতে পারেন সেটা আরও ভালো কোয়ালিটি ক্যামেরা কোয়ালিটি তো খুবই ভালো আপনার ব্যাটারি ব্যাকআপও খুব ভালো আছে কিছু সেটা তো থার্টি ফাইভ কেতে পড়ছে ডিসকাউন্ট করে ম্যাম আমি ডিসকাউন্ট করে কিছু অসুবিধা বুঝতে পারছি ম্যাম বাট ভিভোর যে প্রোটা আছে সেটা আপনার থার্টি ফাইভ আপনার ডিসকাউন্ট করেই আমি আপনাকে বলছি সেটা অ্যাকচুয়াল প্রাইজ হচ্ছে থার্টি সেভেন ঠিক আছে আপনার অসুবিধা হবেনা বিকজ আপনার যে পুরনো ফোনটা আছে সেটাও তো এক্সচেঞ্জ হবে না ম্যাম আপনার থার্টির নিচেই ওটার প্রাইজ চলে আসবে ইএমআই তো আপনার হয়ে যাবে আমাদের এখানে বাজাজ ফাইন্যান্স আর এইচডিএফসি ক্রেডিট কার্ডে খুব ভালো ইএমআই অপশন আছে আপনি কোনটা নিতে চান আমাকে বলুন ওকে এইচডিএফসি ক্রেডিট কার্ডে আপনার নো নো কস্ট ইএমআইয়ের একটা অপশন আছে ম্যাম আপনি সেটা চুজ করতে পারেন আপনার কত মান্থের ইএমআই লাগবে টু ইয়ার্স ওকে ম্যাম এখানে আমাদের একটা এইট্টিন মান্থের ভালো একটা ইএমআই অপশন আছে বিকজ এইট্টিন মান্থের পরেরগুলোতে না আপনার ইন্টারেস্ট লেগে যাচ্ছে এইট্টিন মান্থ অবধি আপনার কোনও ইন্টারেস্ট লাগছেনা সেটা আপনার পার মান্থ টোয়েন্টি ফাইভ হান্ড্রেড সামথিং কিছু পড়বে ম্যাম সেটার জন্য আপনাকে একবার শপে ভিজিট করতে হবে বিকজ আমরা একবার ফোনটা দেখব ওটা কী কন্ডিশনে আছে না আছে তারপরেই আমরা আপনাকে বলতে পারব কত টাকা ওটা থেকে মাইনাস হবে ম্যাম ওয়ান প্লাসের রিটার্ন ভ্যালু এইট থাউজেন্ড খুবই কম আমরা আপনাকে তার থেকে বেশি অ্যাশিয়োর করব করছি যে আমরা তার থেকে বেশি দেব বাট একবার আমাদেরকে না দেখতে হবে একবার টেকনিশিয়ানকে দিয়েও দেখাতে হবে কী ওটা কীরকম কন্ডিশনে আছে হ্যাঁ হ্যাঁ আপনার ইএমআই ভ্যালু আরও কম হয়ে যাবে আমরা মাইনাস করে ওটার উপরে ইএমআই চাপাব ঠিক আছে আপনি একবার কুইক ভিজিট করতে পারেন এখানে আরও ফোন আছে সেটাও আপনি দেখতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওকে ম্যাম থ্যাঙ্ক ইউ হুম